হ্যাঁ হ্যালো দাদা হ্যাঁ আপনি ওই আমাদের এখানে এসে মানে আমি যে আপনার দোকানে গিয়েছিলাম না পরশুদিন আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না আমি আলু নিতে গিয়েছিলাম হ্যাঁ তো আপনার এখন আলু ওখানে দামটা কত হচ্ছে

পঁয়তিরিশ কিছু দিন আগে আমি তো পরশুদিন নিয়ে আসলাম আপনার কাছ দিয়ে পঁচিশ টাকা করে আজকে পঁয়তিরিশ আমি তো নেব পাঁচ কেজি আর পিঁয়াজ আচ্ছা ষাট টাকা কিলো কেন চল্লিশ টাকা করে হা পঞ্চাশ টাকা করে মনে হয় ছিল পঞ্চাশ টাকা করে ছিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনি দিয়ে যেতে পারবেন কোনো লোকজন হ্যাঁ দশ এই তো পাঁচ কেজি আলু নেবো আর দু কেজি মতন পিঁয়াজ নেবো আর আ আদা রসুন একটু একশো একশো করে দিয়ে দিন আচ্ছা আর ইয়ে বলছি একটুখানি তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন আসলে বাড়িতে লোকজন এসছে তো তো আমার এগুলো খুব দরকার হ্যাঁ হ্যাঁ আমি তখনই পেমেন্ট করে দেবো হ্যাঁ হ্যাঁ বাগার খোল বাগার খোল হ্যাঁ বাগার খোলে পাঠিয়ে দেবেন আর আপনি আমাকে এই নম্বরে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ